ভারতে সরকারি ভাষায় বাংলা ভাষা হিন্দি ভাষার সঙ্গে তুলনা করা হয় বাংলা ভাষা অতটা গ্রাহ্যনীয় নয় আমাদের মাতৃভাষা ঠিকই কিন্তু বাংলা ভাষা হিন্দি ভাষার মতো অতটা শক্তিশালী নয় আমরা বাইরে গেলে বাংলা ভাষায় কথা বললে সবাই সব কথা বুঝতে পারে না তখন হিন্দি ভাষাটির প্রয়োজন হয় তাই আমাদেরকে বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাটাও শিখতে হবে ভারতে বাংলা ভাষার সঙ্গে হিন্দি ভাষার তুলনা সারা জীবনই রয়ে গিয়েছে বাংলা ভাষা অতটা গুরুত্বপূর্ণ নয় হিন্দি ভাষা সব জেলায় সব দেশে সব রাজ্যে গেলে হিন্দি ভাষার প্রচলন আছে আমরা এখান থেকে কোনো বাইরে জায়গায় গেছি বেড়াতে সেখানে গিয়ে হিন্দি ভাষা না জানলে আমাদের হোটেলে থাকতে অসুবিধা হয় খাবারের দোকানে গিয়ে খেতে অসুবিধা হয় আমরা খুব অসুবিধায় পড়ি তাই বাংলা ভাষার সঙ্গে সঙ্গে আমাদেরকে হিন্দি ইংরেজি এই ভাষাগুলো শেখা খুবই প্রয়োজন তাই সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষার সঙ্গে হিন্দি ভাষার একটা তুলনা রয়েই যায়